আমি পশু কিনি হাট থেকে কিনি বা ধারেপাশে কোনো আমাদের গ্রামের কোনো বাড়িতে যদি পশু থাকে আমি কিনি যেমন পশু কিনি আমি গরু ছাগল ইত্যাদিগুলো কিনে থাকি এবং আপনার কাছে থাকা সমস্ত প্রাণী কী কী আমার কাছে যে সমস্ত প্রাণীগুলি থাকে যেমন আমি চাষ করি হাঁস মুরগি তারপরে এইসব প্রাণীগুলি চাষ করি গরু ছাগল খরগোশ গিনি পিগ এবং টিয়া পাখি এই সমস্ত প্রাণীগুলি আমি চাষ করি এবং এই সমস্ত প্রাণীগুলি আমি হাট থেকে ও ধারেপাশের গ্রাম থেকে কানেকশন করে কিনে আনি কিনে এনে বাড়িতে পুষি বাড়িতে রাখি খাওয়া দাওয়া পালন করি সে পশুপালন খাওয়া দাওয়া ঠিকমতো খেতে দিই জল দিই তাকে বড়ো করি ছোটো থেকে আস্তে আস্তে গরুটি ছোটো কিনি আমি গরু ছাগল ছোটো থেকে বড়ো বড়ো বড়ো করে আমি যত টাকায় কিনি তার দশ ডবল বেশি টাকায় মুনাফা করি বা বিক্রয় করি এবং আমি তাদের দাম কত যেমন ধরুন আমি ছাগল কিনি হাজার টাকা কি বারোশো টাকার ছোটো ছাগল কিনি সেটা আমি বড়ো করি আস্তে আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে অনেকদিন পালন করে পশুপালন অনেক দিন খাইয়ে দাইয়ে অনেক দিন বড়ো করলাম বড়ো করার ফলে তার দাম হয় আট হাজার দশ হাজার এরকম দামে আমি বিক্রয় করি এবং আমি এ পর্যন্ত যা ওই যে কত টাকা উপার্জন করেছি যত টাকা উপার্জন করেছি আমি কমসে কম আমি উপার্জন করে ফেলেছি এক লাখ ছাব্বিশ হাজার টাকা এরকম উপার্জন করেছি এবং আরো আমার অনেক পশু আছে সেগুলো বিক্রয় হলে আমার কমসে কম ছ লাখ টাকার মতো হয়ে যাবে উপার্জন আমি এইভাবে পশু কিনি ও এইভাবে বিক্রয় করি